জেলা পুরুলিয়া পশ্চিম বাংলার তথা ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সামাজিক বৈচিত্র্যের মধ্যে এক অন্যতম যদি দেখা যায় এখানে ভাষা ভাষা বলতে শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ এখানে প্রপার বাংলা ভাষাতেই কথা বলে কিন্তু শহর থেকে একটু বাইরে বেরোলেই দেখা যাবে যে এখানে বাংলা একটু কম তার সাথে কুড়মালি ভাষার প্রচলন খুব বেশি আছে যদি ঝাড়খন্ড লাগোয়া জায়গায় যাওয়া যায় সেখানে বাংলা এবং হিন্দির একটা মিক্স একটা ল্যাঙ্গোয়েজ চলে সেখানে যদি দেখা যায় এখানে সাংস্কৃতি সাংস্কৃতি বলতে ছৌ নাচ একটা খুব ব্যাপকভাবে দেখা যায় আর গ্রীষ্মর সময় এই ছৌ নাচ গ্রামাঞ্চলের প্রত্যেকটা গ্রামে মাসের একদিন লেগেই থাকে যদি দেখা যাই যে এটা এখানে সংস্কৃতি কোনো ধর্মের বাধা হয়ে দাঁড়ায়নি যে সে কেনো বাধা হয়ে দাঁড়ায়নি সেটা দেখতে দেখা যাবে যে শ্রীকৃষ্ণ এমন একটা ছৌ নাচের চরিত্র সেটাকে সেই শ্রী শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করছে কোনো একটা মুসলিমের ক্যারেক্টার গিয়াসুদ্দিন আনসারি একটা খুব বড়ো ছৌ নৃত্য শিল্পী পুরুলিয়ার যে কিনা বিখ্যাত তাঁর শ্রীকৃষ্ণের নাচের নাচের জন্য যদি দেখা যায় ঝুমুর গান এখানের বিখ্যাত সেই ঝুমুর গান মহম্মদ আনসারি একজন ঝুমুর শিল্পী কিন্তু সে তার হিন্দুদের যেসব ঝুমুর গান হয় সেগুলো করার জন্য বিখ্যাত এখানে ধর্ম কোনো সময়ই সংস্কৃতির মাঝে আসেনি কোনো সময়ই সামাজিক ঐতিহ্যের মাঝে দাঁড়ায়নি এখানেই শিখ হিন্দু জৈন সবাই মুসলিম একসঙ্গে বসবাস করে গ্রামাঞ্চলের দারিদ্রসীমার যারা খুবই নীচে তারা এখন দেখা যায় খ্রিষ্টান বেশি হয়ে গেছে ওখানে